হ্যালো হ্যাঁ বলুন আপনার কী দরকার বলুন হ্যাঁ সব সময় বলতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে আর রবিবার বন্ধ আছে হ্যাঁ সব রকমের বইই এখানে অ্যা পাওয়া যায় আর আপনার তাহলে কোনগুলো দরকার বলুন ও আমাকে তো দেখতে হবে কারণ এই বইটা মনে হয় এক সপ্তাহর আগে কেউ নিয়ে গিয়েছিল আপনি যখন বলেছেন আমি খুঁজে দেখছি দেখে আপনাকে জানাবো মিনিমাম পাঁচ ছদিনের মধ্যে এটা জমা দেওয়ার কথা ধ হবে

রাখা যাবে কিন্তু বইটা নেওয়ার সময় আপনার আধার কার্ডটার এক কপি ছবি এখানে দিয়ে যেতে হবে না অরজিনাল হলে হবে না জেরক্স এক কপি চাই হ্যাঁ হ্যাঁ এখানে সমস্ত রকমেরই উপন্যাস ছোটোদের গল্পের বই কবিতা আবৃতি আঁকা সব বইই এখানে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আসবেন আবার আসবেন হ্যাঁ ঠিক আছে